হ্যাঁ আমার এলাকার স্বাস্থ্য খাত এবং শহরের এলাকার স্বাস্থ্যসেবা মধ্যেই আকাশ পাতাল তফাৎ রয়েছে এর মধ্যে প্রথমেই বলতে গেলে আমাকে বলতে হবে অবকাঠামো শহরের পরিবেশে যেমন হাসপাতালের অবকাঠামো থাকে বিভিন্ন ধরনের একতলা দোতলা তিনতলা ধরনের হাসপাতাল থাকে কিন্তু গ্রামেতে একটি ছোট্ট হয়তো রুম থাকে সেখানে একটি ডাক্তার থাকলে থাকে না থাকলে নার্সেই চিকিৎসা প্রদান করে থাকে নার্স এবং হয়তো একটি কর্মী থাকে তারাই এইসব হাসপাতালে চিকিৎসা দিয়ে থাকে সাধারণ হাসপাতালে হাসপাতালে কর্মীও থাকে না শহরের হাসপাতালে অনেক ধরনের বেশি পরিমাণে কর্মী থাকে তারা প্রত্যেক কর্মীর কাজ আলাদা আলাদা ধরনের হয়ে থাকে হাসপাতালের একটি কক্ষে যেহেতু চিকিৎসা সব সেবা দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে একটি কর্মীই যথেষ্ট বলে মনে করে তাই একটির বেশি কর্মী হাসপাতালে থাকে না গ্রাম বাংলায় তাছাড়াও চিকিৎসার সুবিধা হাসপাতালে কম থাকে শহরের দিকে বিভিন্ন ধরনের অপারেশান তাছাড়াও বিছনাপত্তর এবং বিভিন্ন ধরণের থাকা খাওয়ার জন্য রোগীদের ব্যবস্থা থাকে কিন্তু গ্রামের মানুষের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা এই অপারেশান এই ধরনের সুবিধা কিছুই পাওয়া যায় না